যেমন গল্পের বই গানের বই ইতিহাসের বই তারপর নাচের বই তালের বই অনেক কিছুই যোগার বই ব্যায়ামের বই অনেক কিছু পড়েছি আমি আমি সব রকম ধরনেরই বই পড়ি অনেক কিছু বইই পড়েছি আর সাম্প্রতিক আমি বেশি পড়ি একটু গানের বই আমার ভীষণ ভালো লাগে গানের বইটা পড়তে যেমন গানে অনেক কিছু তারানা ঘরানা এ সবের ব্যাপারে কবিগুরুর ব্যাপারে জানতে খুব ইচ্ছে করে সেটা জেনেছি খুবই ভালো লাগে গানের বই পড়তে